আমার পরিবারে কেউ অসুস্থ হলে আমি তাদেরকে সবসময় সবুজ শাক সবজি জাতীয় রা সবুজ শাক সবজি দিয়ে জুস রান্না করে খাওয়াই যেমন লাউখাড়া পেঁপে কাঁচকলা আরও বিভিন্ন যে সবজি রয়েছে সবুজ শাক সবজি সেই সবজিগুলো দিয়ে একটা জুস বানিয়ে দিই এবং কুলেখাড়া আমাদের এখানে গ্রামের মানুষরা বলে কুলেখাড়ায় নাকি রক্ত হয় এবং শরীরের দুর্বলতা কাটে সেই জন্য কুলেখাড়ার জুস কুলেখাড়াটা সিদ্ধ করে তার জলটাও খাওয়ানো হয় কেউ অসুস্থ হলে এবং তারপর আমাদের এখানে যে গুগলি পাওয়া যায় আয় সেই গুগলিকে ছাড়িয়েও বা সেটার জুস বানিয়ে এ সেই ঝোলের মধ্যে দিলে যে লাউখাড়ার যে জুসটা হয় সেই জুসটার মধ্যে দিলে সেটাও কিন্তু উপকার হয় হচ্ছে যা রোগীদের যারা অসুস্থ তারা সুস্থ হয়ে ওঠে খুব তাড়াতাড়ি এবং দুর্বলতাটা কাটে সেই জন্য এই সব সবজি বে তখন যখন কেউ অসুস্থ হয় তখন তাকে বেশি ক্ পরিমাণ আন ভিটামিন জাতীয় সবজি খাওয়ানো হয় তার জুস বানিয়ে খাওয়ানো হয় এবং তার মুখে স্ স্বাদ ফেরানোর জন্য এ সেই গুগলিটা একটু ভালো করে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এ সে তেল বেশি করে দিয়ে একটু ভাজা ভাজা করে ঝালের মতন করে দেওয়া হয় সেটাও কিন্তু তার মুখের স্বাদ ফেরানোর জন্য কারণ যখন কোনো মানুষ অসুস্থ হয় তার মুখের কোনো স্বাদ থাকে না সে সবুজ শাক সবজি জাতীয় সেটা ভিটামিন হয়েও সেটা কিন্তু তার খেতে ভালো লাগে না এই জন্য আমি তাকে সেটা দিয়ে এ গ্ সেই গুগলির চচ্চড়ি করেও খাওয়াই তারপর তারপর বিভিন্ন রকমের সো যে সবজি রয়েছে সেইগুলোকে ভেজে যেমন পেঁপে কাঁচকলা এইগুলো কিন্তু ভেজেও খাওয়া হয় অয় বা এইগুলো ভাতের সঙ্গে দিয়ে সেদ্ধ করে খাওয়ানো হয় কারোর ঠান্ডা লাগলে এ বলে যে গরম ভাতে হচ্ছে শালপাতা দিয়ে মুড়ে সরষেকে এ ভাতের উপর রেখে সেটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এ সেটা সেই সরষেটার মধ্যে কিন্তু খুব ঝাঁঝ চলে আসে সেই ঝাঁঝটা আ সেটা ভাতের সঙ্গে মাখিয়ে খেলে সেই সরষের যে ঝ্ যে ভাতে ওটা দেওয়া হলো সেই যে ঝাঁঝটা সেই ঝাঁঝটা কিন্তু পেটে গেলে হচ্ছে পেটের যে সর্দি থাকে সেটা গলে যায় কারও বয়স্ক মানুষ বা বাচ্চাদের যখন ছাতিতে কফ বসে যায় তখন এটা করলেও কিন্তু অনেকটা উপশম পাওয়া যায় এবং যে হিঞ্চা হয় অয় সেই হিঞ্চা আর হিঞ্চেটাও সেদ্ধ করে সেটা খাওয়ালেও কিন্তু অনেকটা উপকার মেলে এ ঠান্ডা লাগার ক্ষেত্রে এইগুলো হয় বা আরও যের যেমন শরীর দুর্বলতা কাটাতে এ কুলেখাড়ার রসটা হ ভালো হয় তারপর অর ঠান্ডা লাগলে বাসক পাতা যেখানে পাওয়া যায় সে তার জলটাও কিন্তু খেলে খুবই উপকার মেলে